হ্যালো দাদা আমি আপনার কদিন আগে ক্যা একটা ক্যাব বুক করেছিলাম বর্ণালী মণ্ডল নামে ওই ক্যাবটা পাওয়া যাবে কি কালীঘাটে গেছিলাম ক্যাবটা বুক করে আপনার ভালোই ছিল গাড়িটায় আপনার সার্ভি ইয়েটাও ভালো ছিল মানে নিয়ে গেছিলেন সেফটিভাবে পৌঁছে দিয়েছিলেন খুব ভালোই ছিল তা ওই গাড়িটা আবার কি বুক করতে পার মানে পাওয়া যাবে কি আমি এক জায়গায় ঘুরতে যাবো ওই জন্য বলছিলাম আচ্ছা আচ্ছা আমি এখন যাবো একটু দূরে যাবো কাছাকাছির মধ্যে না ওই ইকো পার্ক যাবো তা অনেকটা টাইম বলে দেবো কবে যাবো ডেটটা কিন্তু আপনি পারবেন কি যেতে হ্যাঁ আমরা যাবো রবিবার নাগাদ এরকমই চার পাঁচ জন যাবো তা আপনার রেটটা কীরকম কী পড়বে হ্যাঁ একটু কম সম হলে ভালো হয় না অনেকটা রেট বলছেন তো হ্যাঁ দেখুন না একটু চেষ্টা করেই আপনার মানে আপনি তো সার্ভিসটা ভালোই দেন নিয়ে গেছিলেন সেফটিভাবে এ করেছিলেন গাড়িটাও ভালো ছিল দেখুন চেষ্টা করুন না একটু ভা দা সেই জন্য আপনার কাছেই এসেছি ফোন করলাম হ্যাঁ তাহলে রবিবার নাগাদ আপনি কটার সময় আসবেন তাহলে না একটু নটা না আর একটু তাড়াতাড়ি আসলেই ভালো হয় অনেকটা রাস্তা তো আটটা নাগাদ হবে কি হ্যাঁ আটটা সাড়ে আটটা নাগাদ আসবেন কিন্তু আর রেটটা একটু বলে দিন না বললেই সুবিধা হয় রেটটা হ্যাঁ ঠিক আছে তাহলে ওই আটটা সাড়ে আটটা নাগাদ আসবেন আর একবার একটু কল করে নেবেন আমরাও কল করে জানাবো আপনাকে যে রেডি আছি আপনারা আমরা রেডি আছি আপনিও একটু কল করে জেনে নেবেন আমরা ঠিক টাইমে রেডি হয়েছি কি না হ্যাঁ আমরা বিকাল নাগাদ চলে আসবো বিকাল ওই চারটে পাঁচটা নাগাদ ওখান দে বেরবো একটু সন্ধ্যাবেলা সিনটা ভালো তো ওখানে দেখায় তো ওই জন্য সন্ধ্যাবেলা একটু ওই সিনারি টিনারি দেখে তারপর চলে আসবো হ্যাঁ বেশি রাত করবো না তাড়াতাড়িই বেরিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে